আমি যে সোনার কানেরটি কিনেছিলাম সেটা তুলনামূলকভাবে খুব বেশি ভারীও নয় এবং আরামদায়ক পরার জন্য এবং দামটাও খুব দামের তুলনায় ধরনটাও খুব সুন্দর ছিল এবং সেটি দেখতেও খুব সুন্দর